হ্যালো কে ক্যাব ড্রাইভার বলছেন তো ড্রাইভারটা তখন বললো হ্যাঁ ক্যাব ড্রাইভার বলছি বলুন আমি বললাম যে আমি আপনাকে আগামীকাল ফোন করে যেটা বলেছিলাম সেটা আপনার মনে আছে তো তো ক্যাব ড্রাইভারটা বললো হ্যাঁ আমার মনে আছে তো আমি তো আমি ক্যাব ড্রাইভারটাকে তখন বললাম যে ভুলবেন না দাদা কিন্তু এটা ভুলে গেলে হবে না আমার রে রেল স্টেশনে যেই কাজটা আছে জরুরি কাজটা কালকে না যেতে পারলে আমার সেটা হবে না তো ড্রাইভারটা বললো হ্যাঁ দিদি আমার মনে আছে আমি বললাম দাদা আমি আপনাকে অনুরোধ করে বলছি যে ভুলবেন না সে বললো হ্যাঁ আপনার বাড়িতে কটায় যেতে হবে আমি বললাম যে সন্ধ্যে সাতটার সময় আসবেন না আসলে হয়ে যাবে তো সে সন্ধ্যে সাতটার সময়